আমার জন্য আঁকার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি হল কোন মনীষীর ছবি বা মুখ তাদের মুখের এই দৃশ্য ছবিটি ফুটিয়ে তোলাই হল আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কেননা এই মুখ অবিকল পুরো মনীষীদের মুখের সঙ্গে তুলে তুলনা করে আঁকা এটা আমার মনে হয় খুবই কঠিন আর এই আঁকা আমি বারবার অনুশীলন করি কেননা মুখটা যাতে হুবহু তুলে ধরা যায় সেই কারণে বারবার অনেকবার প্র্যাক্টিসের পর আমি আমার এই ছবিটি তুলে ধরতে পারি এ তা নাহলে এই ছবি তুলতে পারতাম না তাই আমার কাছে মনে হয় এই আঁকা মুখটাই পুরো পরিষ্কারভাবে তুলে ধরা এটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ